বিজ্ঞান এবং প্রযুক্তি ভালো জীবন ধারণ যাপনের সুবিধা করেছে কারণ আমরা অনেক কিছু পেয়েছি যেটা থেকে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে যার জন্য আমরা সহজেই জীবন যাপন করতে পারি যেমন হচ্ছে ওয়াশিং মেশিন গ্যাস ইন্টারনেট স্মার্ট ফোন এগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সহজ করতে পেরেছি এক আমরা এই একধারে বসে আরেক ধারে কত দূরের দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারছি কত সহজে আমাদের রান্না করে নিতে পারছি জামা কাপড় কাচতেও এখন আমাদের আর খুব অসুবিধা হয় না দূরে যেতেও হয় না কোথাও জলের জন্য কারণ সহজে আমরা বাড়িতে বসে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে পারি ইন্টারনেটে হচ্ছে যে কোনো জিনিস জানতে হলে জানার জন্য হোক বা হচ্ছে কোনো কাজের জন্য হোক যেটাই হোক আমরা খুব সহজে নিজেদের এর ঘরের ফোন থেকে আমরা করে নিতে পারি যার জন্য আমাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না আমরা হচ্ছে স্মার্ট ফোন দিয়ে আমরা দূরের দূরের মানুষের সাথে কথা বলতে পারি বিভিন্ন কাজ করতে পারি যে কোনো কিছুর জন্যই আমরা বিজ্ঞানের মাধ্যমে আমরা অনেক ভালো জীবন যাপন করতে পারছি